আমি সত্যনারায়ণ বস্ত্রালয় থেকে একটা প্যান্ট কিনেছিলাম যে প্যান্টটার দাম নিয়েছিল অনেকটাই বেশি কিন্তু প্যান্টটা একটুকুও ভালো ছিল না প্যান্টটার কোয়ালিটিটা অনেকটাই খারাপ প্যান্টটা রঙ উঠছে কাচার সমায় প্যান্টটার মধ্যে রঙ উঠছে অনেকটাই প্যান্টটার মধ্যে কোনো স্ট্রেচেবেল বলে জিনিসটাই নেই প্যান্টটা কি হরেক রকম কাপড় মিশিয়ে প্যান্টটা তৈরি যেমন কটন সুতির এই সব কাপড় দিয়ে তৈরি প্যান্টটার মধ্যে বেল্ট গলাতে গেলে বেল্টে হাতেরও ঘরগুলোও ছিঁড়ে যাচ্ছে প্যান্টটার মধ্যে যেই বোতাম পিনটা থাকে সেই বোতামটা ভালো নয় বোতামটা একবার বে ইউজ করার পর বোতামটাই নষ্ট হয়ে যাচ্ছে